হ্যালো হ্যাঁ বলুন

হ্যাঁ বলুন আমার কাছে সব ধরনের বিএইচসি আলট্রা আলট্রাটেক অম্বুজা কবচ সিমেন্ট পাবেন বলুন কোনটা লাগবে অম্বুজা কাওয়াস

হ্যাঁ আল্ট্রাটেক তিন তিনশো সত্তর করে বস্তা না তিনশো সত্তর করেই নেওয়া হয় তা আপনার কত বস্তা লাগবে বলুন আচ্ছা তাহলে তিনশো ষাট করে দেবেন হুম ঠিক আছে ঠিক আছে সাড়ে তিনশো কত বস্তা বললেন সাতশো

তাহলে এসে নিয়ে যাবেন

আলট্রাটেক তিনশো তিরিশ না আপনি বলুন কম করে নেবো

না তিনশো ঠিক আছে কত বস্তা নেবেন ঠিক আছে এসে তাহলে নিয়ে যাবেন

হ্যাঁ ঠিক আছে হুম হুম হুম ঠিক আছে